আমি যে নতুন ফোনটি নিয়েছি তার ব্যাটারির শক্তি অনেক কম ছবির গুণগত মান খুব একটা ভালো নয় তথ্য ধরে রাখার ক্ষমতাও অনেক কম